আমি পাঁচটা জেলার নাম বলতে পারব একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর দু নম্বর পশ্চিম মেদিনীপুর তিন নম্বর হুগলি চার নম্বর বাঁকুড়া ও পাঁচ নম্বর হচ্ছে পুরুলিয়া